গত পরশু দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার পথে আমি একটি নিজে চালানোর জন্য রেন্টাল গাড়ি বুক করতে চাই প্রতি কিলোমিটারে কত ভাড়া লাগবে দু দিনের জন্য সেটি আমি জানতে চাই